পশ্চিমবঙ্গের লোকের যে কী গুরুত্বের জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে রথ সরস্বতী পুজো দুর্গা পুজো কালী পুজো এই সব উৎসবই হচ্ছে বাঙালির কাছে সবথেকে গুরুত্বপূর্ণ জীবন জীবনের ঘটনা এক হচ্ছে দুর্গা পুজোয় তারা নতুন জামা কাপড় পায় পোশাক পায় এবং তারা মায়েদের হাত মা বাবার হাত ধরে বা দাদা দিদির হাত ধরে তারা প্রত্যেকটা মণ্ডপে যায় মণ্ডপে পুজো দেখে এটা তারা তাদের কাছে জীবনে গুরুত্বপূর্ণ ঘটনা সরস্বতী পুজোয় তাদের বন্ধুবান্ধবদের সঙ্গে তাদের কিছু জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা তারা একসঙ্গে শাড়ি পরে শাড়ি কেউ পাঞ্জাবি সব একসঙ্গে পরে বন্ধু বান্ধবী সবাই একসঙ্গে হাত ধরে তারা স্কুল মণ্ডপে যায় হাজির হয় এবং স্যার পুষ্পাঞ্জলি দেয় চারিদিকে ঘুরে দিয়ে বাড়ি ফিরে যায় এই কিছু কিছু জীবনের ঘটনা এইভাবেই হয় সরস্বতী পুজো হোক কালী পুজো হোক রথ রথ রথ হচ্ছে একটা জিলিপি হাতে জিলিপি এবং হাতে পাঁপড় এসব নিয়ে আনন্দে ঘুরতে ঘুরতে বাড়ি ফেরায় এই সব হচ্ছে বাঙালির কাছে ছোট ছোট জীবনের ঘটনা অনেক আছে এবার বলি মাইল ফলক উদযাপন মাইল ফলক হচ্ছে রাস্তার থাক সাইডে থাকা যে কামারপুকুর থেকে আরামবাগ যেতে যে কত কিলোমিটার গেলে যে আরামবাগ যাওয়া যাবে সেই যে লেখা পত্র সেটা হচ্ছে মাইল ফলক মাইল ফলক হচ্ছে আমরা উদযাপন কীভাবে করি না একটা রাস্তা নতুন তৈরি হয়েছে তৈরি হওয়ার পরে এখনও গাড়ি চলাচল করেনি সেই সাইডে সেটা বোস করিয়ে সেখানে একটা পুজো হয় তারপরে সেইটাকে বলছে মাইল ফলক উদযাপন তো সে মাইল ফলক উদযাপনের তো এক আশেপাশের লোকেদের খুব আনন্দিত হয় তারা এরকম একটা বাচ্চাদের সব থেকে বেশি আনন্দিত হয় তারা ভোগ পাবে এই ছোটখাটো ব্যাপারে বাচ্চারা খুবই আনন্দিত হয় দ্বিতীয় বড়রা আনন্দিত হয় তার একটা বড়রা রাস্তা পেল তাহলে এই রাস্তার সাইডে কোনও একটা দোকান বোস করিয়ে নিজেদের জীবিকারও উদযাপন করতে পারে এই নিয়ে ব্যাপারটা এরকম একটা হাই রোড বা কোনও একটা রাস্তা সাইডে একটা বসে নিজেদের ছোট সকালের পরিশ্রম এবং রাত্রে একটা ছোটখাটো দোকান করে সাইড ইনকাম একটা হয় যার ফলে একটা মাইল ফলক উদযাপনে তাদের কাছে একটা খুশির দিন বলে মনে করি